পশ্চিমবঙ্গে স্থানীয় খাবার খাওয়ার শীর্ষ স্থান প্রচুর আছে তার ভিতরে কলকাতার মিষ্টির আর পশ্চিমবঙ্গে বিভিন্ন মিষ্টির কথা বলতে গেলে পশ্চিমবঙ্গে যেমন বাগবাজারের রসগোল্লা বিখ্যাত রসগোল্লার সে বাঙালির সবচেয়ে প্রিয় মিষ্টি রসগোল্লা তার বাঙালির এমনি নববর্ষ থেকে শুরু করে বিজয়া দশমী উৎসব অনুষ্ঠান তারপরে অতিথি আপ্যায়ন মিষ্টি ছাড়া সম্পূর্ণ হয় না বাঙালির মিষ্টি মানে রসগোল্লা এরকম বিষয় নয় আরও অনেক কিছুই আছে যেমন ধরুন ল্যাংচা কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা জিভে জল আনার মতো বিভিন্ন মিষ্টি রসগোল্লা ছানার মিষ্টি হয় এটাও খেতে সুন্দর হয় সাদা হয় দেখতে তারপরে বর্ধমানের সীতাভোগ আর মিহদানাও বিখ্যাত মিহিদানা তো তৈরি করা সবাই জানে বেশিরভাগ বাসমতি চালের প্রধান উপাদান হয় মিহিদানার তারপর রসে ফুটানো ব্যাপার কী সব থাকে জানি না তারপরে আছে দরবেশ মানে লাড্ডু টাইপের যে দরবেশ বর্ধমানের জন্য প্রিয় মিষ্টি যেটা আসলের এটা বোঁদে থেকে এই দরবেশ লাড্ডু তৈরি করা হয় তারপরে আছে যেমন শক্তিগড়ের ল্যাংচা শক্তিগের ল্যাংচা যেমন কালচে বাদামি রঙের হয় ল্যাংচাটা সাধারনত লম্বাটে হয় রসের মিষ্টি ওটা ভাজা মিষ্টি তারপরে এটা ভাজাও খাওয়া যায় রসে দেওয়ার আগে তার তারপরে এটা খুব সুস্বাদু হয় ল্যাংচা ল্যাংচা কীভাবে জন্ম হয় সেটা বলতে গেলে যে বর্ধমানের মহারাজ ময়রাকে নতুন ধরনের ভাজা মিষ্টি খাওয়ার জন্যে বলেন তখন ওই ময়রা তাড়াতাড়ি করে নতুন ধরনের মিষ্টি প্রস্তুত করতে মিষ্টি যাতে সু সুস্বাদু হয় যাতে মিষ্টিটা সেই সেখান থেকে ময়রার যুক্তি থেকেই লাংচা সৃষ্টি হয়ে জানি কারিগরী ল্যাংড়া হচ্ছে কার মিষ্টির কার কারিগরী যিনি ছিলেন কারিগর তার নাম ছিল ল্যাংড়া তার জন্যে যে সেই মিষ্টিটা মহারাজাররা খেয়ে পছন্দ হয় ল্যাংচা নামকরণ করে তারপরে যেমন আছে বীরভূমের মিষ্টি বীরভূমের রসমালাই যে ছোটো ছোটো রসমালাই হয় এটা আবার বাংলার বিখ্যাত মিষ্টি এই রসমালাই চিনির রসে ভিজিয়ে যে ঘন দুধ ঢেলে রসমালাই তৈরি করা হয় এ খুব সুন্দর তো এই রসমালাই প্রথম তৈরি করেন কে কি প্রথম তৈরি করেছিলেন রসমালাই কৃষ্ণচন্দ্র দাস তবে এই এটা কৃষ্ণচন্দ্র দাস করেছেন কি অন্য কেউ করেছেন তা সঠিক জানা যায় না তাই এটা সঠিক প্রমাণ পাওয়া যায় নি এই মিষ্টিটার সব থেকে আরেকটা মিষ্টি যেমন জয়নগরের মোয়া এটা কোথায় পাওয়া যায় দক্ষিণ চব্বিশ পরগনায় এখানে পাওয়া যায় এখানে খুবই বিখ্যাত মিষ্টি এই এই জয়নগরের মোয়াটা খেজুরের গুড় দিয়ে তৈরি হয় মানে খেজুরের গুড় বা নলেন গুড় তারপরে ওই ধানের ধান থেকে যে খই তৈরি হয় সেই খই দিয়ে তারপরে গরুর অরিজিনাল ঘি পেস্তা কাজু বাদাম কিশমিশ দিয়ে একসাথে করে কীভাবে এটা কারিগররাই বলতে পারবে কীভাবে মিষ্টি তৈরি হয় তারপরে সরভাজা যেমন সরপুরিয়া কৃষ্ণনগরের এটাও খুব ভালো মিষ্টি বিখ্যাত মিষ্টি দুধের সর দিয়ে তৈরি হয় যেটা ঘি দিয়ে এটা দুর্গা পুজো কালী পুজোয় জগদ্ধাত্রী পুজোয় অন্য সময় এসবও বিভিন্ন সময়ে দেখা যায় আর এই সরপুরিয়া তারপরেের দই দইটা কিন্তু বাঙালির খুব পছন্দ দই যা বেশির আর বিখ্যাত আছে নদীয়া আবার নবদীপের লাল দইটা খুব বিখ্যাত যেটা এই দই ক আবার ক্ষির দইও বলা হয় চাকু দই বা মিষ্টি দই এটা পোষা প্রসিদ্ধ মিষ্টি এটা এই দধি মিষ্টান্ন পরিবারের কুলিন সদস্য বলাই চলে দই সাদা হলেও লাল দইয়ের স্বতন্ত্র উপদেয় মিষ্টান্ন তৈরি করা হয় এই দই ভাজা লাল চিনি দেওয়া হয় যার জন্য এই দইটা দেখতে লালচে কালারের হয় লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের এই ল লাল দইয়ের দোকান বিখ্যাত ছিলো প্রাচীনকালে এটা এই এই দই পুরো দশ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় দই তৈরি করার পর পান্তুয়া রসগোল্লার পরেই পান্তুয়া মিষ্টিটা বাঙালির পছন্দের এবার বিভিন্ন আচার অনুষ্ঠানে এই রসগোল্লা পান্তুয়া এসব মিষ্টি ব্যবহার করে ছানা ছানা দিয়ে এই ছানা দিয়েই তৈরি করা হয় রসগোল্লার মতো আর তেলে ডোবা তেলে ভেজে তারপরে চিনির রসে দিয়ে করা হয় এই মিষ্টি তারপরে আছে যে নদীয়ার একটা আছে নদীয়া যে শান্তিপুর সেখানকার নিখুঁতি নিখুঁতি খুব জনপ্রিয় এটা আবার নিকুতিও কেউ কেউ বলে এটা আর তো জনপ্রিয় মিষ্টি তারপর এটা ল এটা ঠিক ল্যাংচার মতোন হয় খানিকটা লম্বাটে আকারের এর বাইরেটা এটা শক্ত হয় কিন্তু ভেতরটা নরম হয় এটা আবার অনেকে কটকটি নামেও জানে মালদহের তারপরে আছে মালদহের রসকদম্ব এটা বাংলার এটাও বাংলার একটা বিখ্যাত মিষ্টি এটা দেখতে ঠিক কদম ফুলের হয় কদম ফুলের মতো দেখতে হয় এটা দেখা যায় সাধারণত মনে হয় মালদায় মালদার ঐতিহ্যবাহী মিষ্টি এটা ছানা ক্ষীর চিনি পোস্তা এসব দিয়ে কীভাবে তৈরি হয় তারপরে আছে তার মেচা সন্দেশ আছে বাঁকুড়ার এটা হচ্ছে মেচা সন্দেশ প্রসিদ্ধ অত্যন্ত প্রসিদ্ধ এটা সবচেয়ে এটা উৎকৃষ্ট বলে গণ্য করা হয় এটা এখান থেকে অন্তত তিন চারশো বছর আগে এ এই মিষ্টিটা খুব প্রিয় ছিলো ওই মল্ল রাজাদের তারপরে বহরমপুরের ছানার বড়া মুর্শিদাবাদের এটাও খুব বিখ্যাত মিষ্টি এই লালবাগের ছানার বড়া মিষ্টির বিখ্যাত প্রচণ্ড বিখ্যাত এই মিষ্টিটা আবিষ্কার কবে হয় ঠিক হয়তো অনুমানিক দু তিনশো বছর আগে এরকম হবে লালবাগের দোকানের এক দোকানদারের যে তিনি তৈরি করেন মালিক তিনি তৈরি করেন তার এই এটা প্রসিদ্ধ ছিলো এটা হুগলির জনের ম মনোহরা এই মনোহরা মিষ্টিটাও জনপ্রিয় মিষ্টি মুর্শিদাবাদের বেলডাঙার মনোহরাটাও জনপ্রিয় চাউনি সন্দেশ বলেও পরিচিত আছে এটা এক জমিদারের ইচ্ছে এই সন্দেশ তো এই এই মিষ্টি তৈরি হয় তারপরে বোঁদে অনেক ধরনের হয় লাল হয় লালটাই সবাই বেশি জানে কিন্তু সাদা বোঁদে যেটা হুগলিতে পাওয়া যায় কামারপুকুরে পাওয়া যায় সাদা বোঁদে বোঁদেটাও খুব সুন্দর একটা ঐতিহ্যবাহী মিষ্টি এটা রামকৃষ্ণদেবের অত্যন্ত প্রিয় মিষ্টি ছিলো এর এই বোঁদে প্রচলিত যে বোঁদে আছে তার থেকেও অনেক পার্থক্য আছে এই বোঁদের এটা সাধারণত বেসন আর চিনির রস যা চাল গুঁড়ো দিয়ে আতপ চালের গুঁড়ো দিয়েই তৈরি করা হয় সাদা হয় দেখতে একদম আর এই তারপরে পাওয়া যায় গুপ্তিপাড়ার গু গুপো সন্দেশ সেটা আবার পানিহাটি হুগলিতে পাওয়া যায় এটাও একটি জনপ্রিয় মিষ্টি তারপরে আছে তালশাঁস যে সন্দেশ তালের শাঁসের মতো দেখতে হয় হুগলিতে পাওয়া যায় এটি এটা বিভিন্ন এটা সব পুজোয় না সাধারণত জগদ্ধাত্রী পুজোয় বিখ্যাত এটা জল ভরা সন্দেশ তালশাঁস প্রকৃতির হয় এটা কড়া পাকে তৈরি করা হয় যেটি এই মিষ্টির আবিষ্কর্তা যেমন সূর্য কুমার কী কিছু একটা নাম ছিলো যাইহোক তারপর আছে কি এটা জিলিপি জিলিপি বিভিন্ন ধরনের জিলিপি পাওয়া যায় কেশপুরা মুগের জিলিপি যেটা এটা একটা অন্য ধরনের জিলিপি পশ্চিম মেদিনীপুরে পাওয়া যায় এটা এটাও একটি জনপ্রিয় মিষ্টি এই এই জিলি জিলিপি থেকে সম্পূর্ণ পৃথক মিষ্টি এটা ওটার মুগ ডাল ঘি চিনি দিয়ে কীভাবে তৈরি করা হয় এই মিষ্টিগুলো আমি খেয়েছি এবং এইগুলোই আমি জানত জানি আর এছাড়া আরও অনেক মিষ্টি আছে সেগুলো আমি জানি না সব কিছু কোথায় কোন কোথায় কী বিখ্যাত আছে জানি না যেটুকু জানি সেটুকু বললাম